হুম হুম হুম আচ্ছা আচ্ছা মানে মেন মেন স্পটগুলো ঘুরবেন না মানে কিছু কিছু স্পটগুলা সিলেক্ট করে ঘুরবেন কারণ অনেকটি স্পট আছে তো বোলপুরে শান্তিনিকেতনে তো স্পটগুলাতে ঘোরাতে গেলে সময় লাগবে তা আমি আপনি কি সে মানে বেছে বেছে ঘুরবেন না সবটিই ঘুরবেন মেন বাসটা সব থেকে ভালো জায়গা তো ওম ও ফটোশুটের ঠিক আছে ঘুরিয়ে দিবো কখন যাবেন কালকে

একা যাবেন ও দশটার দিকে সকালে আটটা থেকে হবে না একটু লেট হলে ভালো হতো কারণ সকাল সকাল তো আপনি স্পটগুলো ঘুরতে পারে গেট টেট খোলে না তো দশটা থেকে স্টার্ট হয় ভালো মতো সবগুলা একদম ঢুকতে পারবেন স্পটে ভাড়া তো আমরা এমনি নিই হাজার টাকা রেট আছে এটা টোটালের হ্যাঁ হ্যাঁ কম দাদা আমরা কম করেই বলি কারণ প্রতিটা মানুষের সাথে এভাবে তো বলতে পারবো না সব সময় তো সমানভাবে সবাইরই চলতে হবে এটা আমরা এই হাজার টাকাই রেট করে রেখেছি আপনি তো বললেন তো মেন মেন দশটা স্পট তো মেন মেন দশটা স্পটে নিয়ে যাবো যেগুলা বেস্ট স্পটগুলা আছে

হ্যাঁ হ্যাঁ ভালো ভালো জায়গা আপনি ঘুরতে পারেন আর যদি স্পট আপনি চান বাড়াতে তা আপনার এটাও বেড়ে যাবে ভাড়াটাও বেড়ে যাবে আরো ভালো ভালো স্পট আছে শুধু দশটার থেকে আরো ভালো ভালো অনেক ঘোরার জায়গা আছে